আমরা যখন গান গাই তখন আমাদের খেয়াল রাখতে হয় যে সুর তাল লয় কারণ গানের প্রধান তিনটি বিষয় হলো সুর তাল লয় যার গলায় সুর তাল লয় নেই

কণ্ঠেও গান নেই এবং যার গলায় সুর তাল লয় আছে সেটি সেই একমাত্র ভালো গান গায় তো আমরা যখন ক্লাসিক্যাল ক্লাসিক্যাল গান গাই তখন আমাদের সাধারণত মুখের আকৃতি যেমন যখন ক্লাসিক্যাল গান গায় তখন মুখটাকে মানে খুলে গান গাইতে হয় মানে খুলে মানে মুখের অভিব্যাক্তি খুলে গায় যখন আমিও সা বলি উপরের সা যখন বলি তখন গালটাকে হাঁ করতে হয় হাঁ না করলে ঠিক উপরের সাটা মিলতে চায় না তো আমরা যখন গা গাল হা করে এবং অক্ষরগুলিকে গোটা গোটা করে আমাদের বলতে হয় তো আমাদের গানেরও কিছু নিয়ম আছে যেমন দাঁত মুখ দাঁত মুখ খিঁচিয়ে গাওয়া যাবে না অর্থাৎ কাকের মতো ধ্বনির কাক যেমন গায় সেইভাবে গাওয়া যাবে না এবং নাকি সুুরে গাওয়া যাবে না তো এগুলি আমাকে এগুলি আমাদের খেয়াল রাখতে হবে এবং আমরা যখন গান করি তো গানটিকে ন্যাচারালভাবে অর্থাৎ সাধারণভাবে আমাদের গান গাইতে হবে মানে যেমন কথাগুলি বলছে অর্থাৎ গানটা গানটাকে গানটার মাধ্যমে দর্শককে কী বোঝাতে চাইছে ঠিক আমাদের সেই সেই গানের ভাষাটাকে দর্শকদের বোঝাতে হবে যে গানটা গানট গানটাকে গানটার মাধ্যমে তাদের আমরা এটাই বোঝাতে চাইছি এবং গানটাকে তারাদের বোঝাতে হবে গানটাকে বোঝাতে হবে এবার গানের প্রতিটি অক্ষরটিকে অক্ষরগুলিকে আমাদের গোটা গোটা অক্ষরে গোটা গোটা অক্ষরে তাল মানে তা পায়ে তা পায়ে তাল দিয়ে পায়ে তাল দিয়ে পায়ে তাল দিয়ে গাইতে হবে এবং আমাদের পায়ে তাল পায়ে তাল ঠিক ঠাক পড়ছে কি না সেগুলো আমি খেয়াল মানে এমনভাবে তাল দিতে হবে দর্শক বুঝতে না পারে যে আমি পা নাচিয়ে নাচে তালদের তো তালটিকে ধীর করতে ধীর করতে আমি নিজেই জানছি যে আমার আমি তা পায়ে তাল দিচ্ছি আমি ছাড়া অন্যকেও নাচও জানতে পারে তো সুতরাং আমাদের ভালো কণ্ঠ প্র্যাকটিস ছাড়া ভালো মানে হারমোনিয়াম প্র্যাকটিস ছাড়া আমাদের খালি গলায় গান খালি গলায় বার বার প্র্যাকটিস করতে হবে খালিগালায় বারবার রেওয়াজ করতে হবে যে যে সরগমগুলো আছে সেই সরগমগুলো গাইতে হবে এবং গানগুলিকে বারবারার রিডিং বারবার রিডিং দিতে হবে এবং গানগুলি আবৃত্তি আবৃত্তি করতে হবে তো আমাদের মানে গলা ভালো রাখতে গেলে তো সুতরাং ঝাল খাওয়া একদম ঝাল খাওয়া একদম চলবে না গরম জলও খাওয়া যাবে না মানে ঠান্ডা উষ্ণ উষ্ণ জল উষ্ণ উষ্ণ উষ্ণ উষ্ণ জলকে যেহেতু ঠান্ডা খেলে গলা বসে গেলে গান গাইতে পারে না গলার সুর বসে যাবে ঝালও খাওয়া ঝালও খাওয়া যাবে না এমনকি টক জাতীয় খাবারও খাওয়া যাবে না যেমন তেঁতুল ত একদমই নায় মানে তেঁতুল তেঁতুল তেঁতুল একদমই স্পর্শ করা যাবে না যারা গান গায় তাদের সাধারণত এগুলি মেনটেন করতে যা তো ঠান্ডা একদম মানে ঠান্ডা ঠান্ডা ঝাল গরম এগুলি খাওয়া একদম উচিত নয় গরম একেবারে গরম না উষ্ণ উষ্ণ গরম খেতে হবে এক ঠান্ডা ঠান্ডা তো কোনোভাবেই না ঝালও কোনো ভাবেই না তো এগুলি খেলে আমাদের অত্যন্ত ক্ষতিকর হবে তো এগুলি আমাকে আমাদের গান গাওয়াকে এগুলি আমাদের বজায় রাখতে এগুলি আমাকে এগুলি আমাদের ঠিক ঠাকভাবে পালন করে মানে নিয়ম মেনটেন করে খেতে হবে